পশ্চিম বর্ধমানে জেলায় অনেক জলাশয় রয়েছে তার মধ্যে আনন্দপাড় জলাশয়টা খুবই সুন্দর এবং পর্যটকরা এখানে বেশ সকালে ও বিকালে ভিড় করে এই জলাশয়ে বোটিং ও ফিশিংয়ের ব্যবস্থা থাকে শীতকালে লোকে বোটিং করে এখানে ঘণ্টাখানেক বোটিং করতে লাগে পুরো জলাশয়টা ঘুরতে এবং ফিশিংয়ের এখানে কম্পিটিশান হয় ফিশিংয়ের টিকিট ইস্যু হয় ফিশিং করার জন্যে এখানে প্রচুর লোকের সমাগম হয় এই গ্রীষ্মকালে ফিশিংয়ের যে যে টিকিট দিয়ে আমরা ফিশিংয়ের ব্যবস্থা করি এবং শীতকালেও ফিশিংয়ের ব্যবস্থা করেছে গ্রীষ্মকালে ও শীতকালে নৌকায় নৌকা বিহার হয় এখানে এবং খুবই ভালো লাগে এছাড়া এখানে দামোদর নদী রয়েছে দামোদর নদীকেও আমরা ফিশিং এবং বোটিং করে থাকি এবং খুবই ভালো হয় সন্ধ্যেবেলায় দামোদর নদীতে আরতি শুরু হয়ে গেছে যেটা আমাদের বারাণসীতে বারাণসী টাইপের এখানে শুরু হয়েছে বারা বেনারসে যেভাবে সন্ধ্যা আরতি হয় সেইরকমই এই দামোদর নদীর তীরেও আমরা সন্ধ্যা আরতি শুরু করেছি এবং প্রচুর লোকের সমাগম হচ্ছে আমরা পর্যটক হিসাবে আমরা যাই এবং বহু দূর দূর থেকে পর্যটক আসেন এবং তারা আনন্দ উপভোগ করেন তাই খুবই ভালো লাগে এবং এই জলাশয়গুলি খুব সুন্দরভাবে মেন্টেন হয় প্রশাসনের তরফ থেকে আরো এটা সুন্দর এবং ভালো করার জন্য আবেদন রাখলাম